হ্যাঁ আমি মনে করি মিডিয়া ও শিক্ষা ব্যবস্থায় বাংলা ভাষা পর্যাপ্তভাবে প্রতিনিধিত্ব করে শিক্ষা অর্জনের জন্য বাংলা ভাষা খুবই জরুরি কারণ আমাদের মাতৃভাষা বাংলা যদি কেউ নিজের ভাষা ঠিক করে না বলতে পারে নিজের ভাষা

করে অর্জন না পারে তাহলে অন্য ভাষায় শিক্ষা অর্জন সম্ভব নয় মিডিয়া ওতে বাংলা ভাষা একইভাবে গুরুত্বপূর্ণ